আমি একটা ক্যাব বুক করি এবং ক্যাব ড্রাইভারকে বলি যে আমরা দশজন মিলে আমি এবং আমার বন্ধুরা এবং আমার পরিবার সবাই মিলে একটা ঐতিহাসিক স্থান দর্শনের জন্য যাবো তো ক্যাব ড্রাইভার বলে যে ট্রাভেল এজেন্সিতে ফোন করার জন্য তো ট্র্যাভেল এজেন্সিতে ফোন করে বলি যে আমরা দশজন যাবো ঐতিহাসিক স্থান দর্শনের জন্য তখন ক্যাব ড্রাইভার এবং ট্রাভেল এজেন্সির মালিক বলে যে আপনাদের কেমন গাড়ি লাগবে আমি বললাম যে আমাদের সাধারণত একটা বড়ো এবং গাড়ি লাগবে ট্রাভেরার মতোন হ্যাঁ যাতে আমরা সবাই মিলে একসঙ্গে ওই স্থানে যেতে পারি এবং খুব সহজে এবং তাড়াতাড়ি যেতে পারি ওই জন্য আমাদের একটা বড়ো গাড়ির প্রয়োজন হবে